ওই আমি ঘুরতে গেলে খুব মজা পাই তাছাড়া বন্ধুদের সাথে ওই ব্যাডমিন্টন খেলে ক্রিকেট খেলে ফুটবল খেলে হকি খেলে খুব মজা পাই তাছাড়া একসাথে খাওয়া দাওয়া করি একসাথে সিনেমা দেখি একসাথে দাবা খেলি বিভন্ন টাইপের আউটডোর গেম খেলি তারপর আমরা বিভিন্ন ওই চিড়িয়াখানায় পশু পাখি দেখে আনন্দ পাই হরিণকে নিজের হাতে বিভিন্ন ঘাস খাইয়ে বিড়ালকে কাছে ডেকে বিড়ালের গায়ে হাত বুলিয়ে হাতির উপর হাতির উপর চেপে আমরা খুব আনন্দ পাই তাছাড়া তাছাড়া বিভিন্ন জায়গায় গিয়ে আমরা খুব বিভিন্ন পাহাড় দেখতে ভালোবাসি বিভিন্ন নদী বিভিন্ন নদী সমুদ্র পাহাড়ের উপরে উঠে ওখান থেকে ওখান থেকে আকাশকে দেখতে খুবই ভালো লাগে তাছাড়া আমরা এই সব পাহাড়ে গিয়ে পাহাড়ে পাহাড়ে উঠি এবং নামি এই সব করে আমাদের খুবই ভালো লাগে